হ্যাঁ গ্রামীণ খেলাধুলো দিয়ে মানুষ উপকৃত হয়েছে নানা রকমভাবে যেমন কোনো জায়গায় কোনো খেলার আয়োজন করা হলে সেখানে নানা ধরনের দর্শক দেখতে আসে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই দেখতে আসে এমনকি মহিলারাও দেখতে আসে সেই ক্ষেত্রে মানুষের মধ্য দিয়ে ফো আমাদের গ্রামীণ এলাকায় খেলাধুলো জনপ্রিয়তা পেয়েছে এবং তারপর ধরুন কোনো ব খেলোয়াড়কে গ্রামের কোনো খেলোয়াড়কে খেলতে দেখলে তারা কোনো বাইরের লোক এসে তাকে অন্য জ জায়গায় খেলার জন্য ভাড়াতে নিয়ে যায় এবং সেই সব দেখে সেখানে গ্রামে গ্রামের ছোটো ছোটো বাচ্চারাও ফুটবল খেলাটার প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং নানা ধরনের খেলার প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং এই খেলাধুলোর মাধ্যমে তারা নানা ধরনের জায়গায় গিয়ে খেলে আসছে এবং নানা ধরনের অভিজ্ঞতা হচ্ছে এবং এতে গ্রামের নাম বাড়ছে এবং গ্রামের যে ছেলে ছেলে মেয়েরা এ এখন শুধু খেলার প্রতি অনেকটা আসক্ত এবং তারপর আছে নানা ধরনের ইত্যাদি যেগুলো অলিম্পিকে হয় যেমন দৌড় প্রতিযোগিতা ইত্যাদি এই সব সবই প্র্যাকটিস করছে এবং তারপর আরও নানা ধরনের খেলা যেগুলো অলিম্পিকে হয় সেগুলো তারা প্র্যাকটিস করছে বড় জায়গায় যাওয়ার জন্য এবং তারা স্কুলে না নিয়ত নিয়মিতভাবে এগুলো প্র্যাকটিস করে যাতে তারা কোনো বড় জায়গায় যেতে পারে